আমি আজ সকার দশটার সময়ে বর্ধমান থেকে আসানসোল যাওয়ার জন্য একটা গাড়ি বুকিং করেছিলাম এখন এগারোটা পাঁচ বাজছে অলরেডি এক ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু এখনও গাড়িটি আসেনি কেন